হ্যাঁ দিদি বোল শুনতে পাচ্ছেন আপনি হ্যাঁ দিদি বলছি আপনি কখন আসবেন আমি তো মোটামোটি ছটা সাড়ে ছটার দিকে বেরোনোর ইচ্ছা আছে কিন্তু আপনি মানে কতো দেরি লাগবে আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি তো এখানে দুটো মার্কেটেরই নাম জানি একটা চাঁদনি চক আর একটা সরোজিনী তো এবার আপনি যদি একটু আমকে হেল্প করে দিতেন তাহলে ভালো হতো যে কোথায় গিয়ে একটু শপিংটা করলে কম দামেও পাওয়া যাবে ভালো জিনিস পাওয়া যাবে

বলছি যদি আমি গাড়িতে করে না গিয়ে আমি যদি মেট্রো করে যাই তাহলে কেমন হবে তালে দিল্লির মেট্রোটাও চড়া হয়ে যাবে আমার আচ্ছা আচ্ছা তালে ওই স্টেশানের নামটা কী একটু বলতে পারবেন কি আমাকে আচ্ছা আচ্ছা হুম কিন্তু আমার ইচ্ছা যে আজকে আমি দুটো জায়গায় ঘুরবো মানে ওই দুটো মার্কেটই তাহলে প্রথমে কোনটা ও তালে প্রথমে কোনটা আমি যাবো যদি মানে আপনার সুবিধা মতো কোনটা হবে আচ্ছা আচ্ছা আচ্ছা সরোজিনী মার্কেটেই আমি পাবো কী কী মানে সব রকমেরই জিনিস পাবো কি হ্যাঁ কারণ দিল্লি হ্যাঁ কারণ সবার জন্য নিতে হবে তো আমি তাই জন্য বলছি যে একটু যদি দাম কমে পাওয়া যেতো তালে সুবিধা হতো আর কি হ্যাঁ আমি তো তাই শুনেছিলাম খুব নাম আচ্ছা তাও মানে পাঁচশো ছশোর মধ্যে পাবো কি আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আপনার টাইম মতো চলে আসুন আমি আপনার জন্য ওয়েট করছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আর এখন মেট্রো ভিড় হবে না তো অতোটাও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিদি তালে আপনি আসুন আমি রেডি হয়ে হোটেলের নিচে আছি ঠিক আছে ঠিক আছে রাখছি হ্যাঁ